দশ থেকে দশ লাখের মধ্যে সংখ্যাগুলি হল তিন লাখ সত্তর হাজার ছশ সত্তর আট লাখ পঞ্চাশ হাজার চারশো পঁচাত্তর পাঁচ লাখ আঠেরো হাজার তিনশো কুড়ি ছ লাখ পনেরো হাজার দুশো আঠাশ সাত লাখ চল্লিশ হাজার তিনশো চুয়াত্তর